আমার শহরের সম্পর্কে আমি সব জিনিসই পছন্দ করি কারণ আমার শহরে মানুষে মানুষের প্রতি ভালোবাসা একাগ্রতা ভাতৃত্ববোধ সবকিছুই আমাকে শহরের প্রতি এক টানে পরি